আমরা যেহেতু গ্রামে বাস করি সে তুলনায় আমাদের এখানে বিশাল বড় মাঠ আছে সেখানে আমরা খেলাধুলো করি বাচ্চারা খেলে বড়রা খেলে বা কুড়ি বছরের উপরে তারাও খেলে বিভিন্ন ধরনের খেলা হয় যেমন র্যাকেট খেলা হয় ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় ভলিবল খেলা হয় আরও ইত্যাদি বিভিন্ন খেলা হয় বাচ্চারাও বিভিন্ন রকমের খেলা খেলে এখানে এবং খেলার মাধ্যম থেকে অনেকে অনেক বড় জায়গায় পৌঁছেছে যেমন ফুটবল খেলা খেলে আমার একটি দাদা শুভজিৎ মৃধা সে ফুটবল খেলার মাধ্যমে বাইরে বাইরে খেলতেও গেছে বড় বড় জায়গায় সেখানে খেলার থেকে তার চাকরিও হয়েছে সে এখন বড় জায়গায় পোস্টিং হয়ে গেছে বিভিন্ন দেশ বিদেশে খেলে বেড়াচ্ছে আরও বিভিন্ন খেলা আছে যেমন সাঁতার শিখেছে সাঁতার শিখে তারাও বাইরে বাইরে খেলতে যায় ভলিবল র্যাকেট এগুলো শিখে তারা অনেক বড় বড় জায়গায় পৌঁছে গেছে খেলার মাধ্যম থেকে অনেকে চাকরিও পেয়েছে অনেক ট্রফি পায় অনেক প্রাইজও পেয়েছে সবাই খেলা একটি খুব সুন্দর এবং ভালো একটা ব্যাপার খেলা নিয়ে মানুষ অনেক বড় বড় জায়গায় পৌঁছেও গেছে এবং খেললে আমাদের শরীর মন সব ভালো থাকে খেলাটা ভালো করে খেললে গুরুত্ব দিয়ে খেললে মানুষ অনেক বড় জায়গায়ও পৌঁছে যাচ্ছে তাই খেলা একটি আমাদের প্রধান কাজ